পেন্টিং শুরু করার আগে পরামর্শ বলতে আমি এটাই পরামর্শ দেব যে একটি ছবির ভালো করে ভালো ভালো করে আগে দেখা এবং তার মাপযোগটা বোঝা এবং ছবিটির বা পেন্টিংটির দৃষ্টিতল সেটাকে বোঝা ছবির অনুপাত অনুপাত বলতে এএকটি বস্তুর বিষয়ে অন্য বস্তুটি কতটা বড়ো হবে বা ছোটো হবে সেইটা আর পরিপ্রেক্ষিত এইগুলো ভালো করে দেখে নেওয়ার পরামর্শ আমি দেব